হ্যাঁ ম্যাডাম আমি বড়াল থেকে বলছি ওই আপনাদের যে ও হ্যাঁ আপ আমার কয়েকটা খাতা নেওয়ার ছিল খাতা দিস্তা খাতা নেওয়ার ছিল তো সেই জন্য আপনাকে ফোন করলাম সেই বিষয়ে জানার জন্যে তো আপ হ্যাঁ আমার ওই আমার ওই যে আমার ওই রুল টানা খাতা লাগবে দশটা মতো আর অঙ্কের খাতাও লাগবে হচ্ছে প্লেন খাতা লাগবে পাঁচটা মতো তো আপনার যদি দশটা আপনার দিস্তা খাতা কত পার খাতা হ্যাঁ তো পেজ কত থাকে খাতার পেজটা কত কত কত থাকে ও আরও বেশিটা বেশিরটা নেই ও দশের কম হবে না আচ্ছা বলছি তাহলে ক আমার দশটা মতো খাতা তাহলে কেরকম দাম পড়বে দশটা হলে একশো টাকা মনে হয় এখন না আর রুল টানা খাতা কত হ্যাঁ ওটা আমার ওই পাঁচটা মতো লাগবে পাঁচটা খাতা রুল টানা লাগবে আর দশটা খাতা প্লেন খাতা লাগবে

আচ্ছা আর এমনি পেনসিলও তো রাখেন তো পেন পেনসিল রাবার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ছটা থেকে কটা পর্যন্ত